খেলাধুলা জীবনের একটি অঙ্গ খেলা মানুষ খেলাধুলা করলে চাপমুক্ত থাকে শরীর সুস্থ থাকে ভালো থাকে আর খেলাধুলা করলে মানুষের শরীর সুস্থ থাকে ভালো থাকে আর ছোট বাচ্চাদেরকেও খেলা খেলতে বলে ডাক্তার যাতে ওদের শরীর ভালো থাকে পাঁচজন ছেলেদের সাথে মিশলে ওদের মন ভালো থাকে এবং ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটতে চলতে পারে খেলা খেলাধুলা করলে বালির সাথে মিশতে থাকলে আর বাড়িতে সব সময় থাকলে বাচ্চারা অত চালাক হয় না কিন্তু খেলাধুলো করলে বাইরে বেরোলে বাচ্চারা সব সুস্থ থাকে ভালো থাকে এবং তাড়াতাড়ি বাইরের পরিবেশের সাথে মিশতে মিশতে পারে এবং বড়দেরও খেলা খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে এবং ভালো থাকে